আমাদের চারপাশে ভ্রমণের কারণগুলোর মধ্যে ধরুন আমরা চারপাশে যে ঘুরতে যাই চারপাশে যে আছে জায়গাগুলো মানে ঘোরার জায়গাগুলো যেমন যাদুঘর ঢাকুরিয়া লেক তারপর এদিকে পাটুলি এদিকে হচ্ছে ইকোপার্ক এইসব জায়গাগুলো ছোটোখাটোর দিক থেকে আশেপাশে মানে খুবই মানে অল্প সময়ের মধ্যে ঘুরে আসাটা যায় তার জন্য ধরুন কোনো কোনো সময় আমরা যাই কারণ প্রতি শনিবার রবিবার তো হয় না কোনো কোনো সময় হয়তো আমার বাচ্ছা আছে তাকে নিয়ে গেলাম তার একটু হয়তো ভালো লাগলো জায়গাটা নিজেদেরও একটু ভালো লাগলো যে সব সময় বাড়িতে থাকি তো একঘেয়েমি একটা লাইফ তার মধ্যে একটুখানি ঘুরে আসলে সে বাচ্ছাটারও মনটা ভালো থাকে সেও একটু ঘুরে এসে মজা পায় সে ঘুরতে গেলে একটু মজা পায় যে না আমি এক জাগায় গেছি এসে যদি সে ভালোভাবে পড়াশোনা করে যে না তোকে আজকে নিয়ে যাব তুই পড়াশোনা করবি তো যদি বলে হ্যাঁ ঠিক আছে চলো চলো ওইভাবেই ও একটু ঘোরা হয় আর ঘন ঘন ঘোরাটা তো আমাদের সেরকম হয় না কারণ বছরে একবার হয়তো কোনো সময় গেলাম যদি মনে হলো কারণ আমাদের তো মধ্যবিত্ত ফ্যামিলি ঘন ঘন ঘোরাটা হয় না হয়তো কোনো বছরে একবার হয়তো গেলাম একটুখানি ওয়েদার চেঞ্জ হলো নিজেদেরও অনেক সময় কাটাতেও ইচ্ছা হলে মনটাও ভালো থাকে সেই জন্য আর ঘন ঘন আমরা ভ্রমণ করতে পারি না